পাখি দেখার জন্য আমার কোনো ঐতিহ্য বা কুসংস্কার নেই আমি কখনও শুনিনি যে পাখি দেখার জন্য কোনও ঐতিহ্য বা কুসংস্কার আছে আমার তো যখনই মনে হতো আমি পাখি দেখতাম তবে আমি একটা কথা শুনেছি যে সকালে বা বিকালে যদি একটা বা তিনটে অথবা বিজোড় কোনো শালিক পাখি যদি চোখে পড়ে তাহলে নাকি দিনটা খুবই খারাপ যায় তো এটা পাখি দেখার জন্য কোনো ঐতিহ্য বা কু সংস্কার কি না আমি ঠিক জানি না